হ্যাঁ হ্যালো কি রে কেমন আছিস হ্যাঁ আমিও ঠিক আছি আমার ছেলের জন্যে ছেলেকে নিয়ে অনেক কষ্ট পরেশান থাকি এই তা এই সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে ফোনে লাগে থাকে লেগে থাকে ঢুকে থাকে সারাক্ষণ হ্যাঁ জানি না কী করবে সকালে বিকালে যখন সময় পায় তখনই মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সারাদিন নিয়ে থাকে না পড়াশোনা করে কিচ্ছু করে না সেই সবার থেকে কমপ্লেন আছে হ্যাঁ কি হ্যাঁ সে সেই হ্যাঁ হ্যাঁ কিচ্ছু কর হ্যাঁ হ্যাঁ পড় হ্যাঁ পড়াশোনার সময় নেই হ্যাঁ সেই দূরে রাখার পরে সেই রেগে যায় ক্রোধ করে গুসসা করে রেগে ছাড়ে দে মোবাইল ছেড়ে দেয় বাড়ি থেকে চলে যায় খাওয়া দাওয়া করবে না হ্যাঁ আমাদেরই সময় ভালো ছিল ফেসবুক ছিলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেইটা দিনগুলি ভালো ছিলো ছেলেদের নিয়ে হ্যাঁ গন্ডগোল করে দিয়েছে ছেলেদেরকে আচ্ছা ঠিক আছে সময় পারলে বাড়ি আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ রাখছি টা টা বাই বাই